আমি যেহেতু শহরে বাস করি তো এখানে কলের জলই পাই তবে গ্রামের দিকে দেখতাম যে তারা তাদের জীবনযাপন সব কিছু পুকুরের জলেই সেখানে যেহেতু কলের ব্যবস্থা সেরকম খুব একটা নেই তাই তারা তাদের জীবনযাত্রা যথেষ্ট কষ্টকর ভাবেই তারা কাটাচ্ছে কারণ পুকুরের নোংরা জল সেই জলেই তাদের সব কিছু আর হ্যাঁ আমি পরিষ্কার জলই পাই এখানের কলের জল যথেষ্ট পরিষ্কার কারণ সেই জলেই আমাদের রান্না বান্না কাজকর্ম সব কিছুই চলে তাই সেহেতু জল যথেষ্ট পরিষ্কার